আমি প্রায়ই শহর বা গ্রাম পরিদর্শন করতে যাই এবং সেটির উদ্দেশ্য হচ্ছে ঘুরতে যাওয়া কেনাকাটা করতে যাওয়া বাজার হাট যাওয়া এছাড়াও অন্যান্য আত্মীয়দের বাড়ি যাওয়া যেমন ইতিমধ্যেই কলকাতা শহরে আমি ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে এবং সেখানে আমি ঘুরতে গিয়ে খুবই মজা করেছিলাম এছাড়াও অনেকরকম জিনিসপত্র কিনেছিলাম যেগুলি আমাদের এখানে পাওয়া যায় না এবং ওখানে যা লক্ষ্য করলাম জিনিসপত্রের দাম অনেকটাই কম তো সেখানে আমি অনেক রকমের মাল নিয়ে এসছিলাম এবং এছাড়াও ওখানে অনেক রকম নতুন নতুন জিনিস দেখতে পেয়েছিলাম যেটি আমি বর্তমানে কখনো দেখতে পাই নি এছাড়াও গ্রামাঞ্চলের এলাকায় পরিবেশটি খুবই ভালো হয় তো গ্রামাঞ্চলে পরিবেশকে উপভোগ করার জন্য প্রায়ই যাওয়া হয় এবং ওখানে খোলা মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগে আমার